দেখ ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এবার তাদের কিন্তু প্রত্যেকের কিন্তু নিজস্ব নিজস্ব একটা আলাদা ধর্ম আছে নিজস্ব নিজস্ব একটা দেব দেবীর পুজো তারা করে থাকে দেখ যদি প্রথমত তুই হিন্দু ধর্মের কথা বলিস যেমন আমরা কিন্তু হিন্দু আমাদের কিন্তু নিজস্ব কিছু দেব দেবী আছে তাদের মধ্যে যদি তুই বলতে যাস কালী আছে শিব আছে লক্ষ্মী আছে কৃষ্ণ আছে এবার দেখ তুই যদি নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর তুই ধরিস যেমন মা সরস্বতী লোকে কিন্তু পড়াশোনার জন্যই সরস্বতীকে ডাকে লক্ষ্মীটা কী না টাকা পয়সা ধন সম্পত্তির জন্যে লোকে দেবী লক্ষ্মীর আরাধনা করে তালে এই রকমভাবে এই দেব দেবীদের কিন্তু আবার বিভিন্ন মন্দির আছে যেখানে তারা বসবাস করে বা যেগুলোর জন্যে এই মন্দিরগুলো পরিচিত যেমন তুই দেখ পুরীর মন্দির জগন্নাথদেবের পুরীর মন্দির বিখ্যাত এখানে লোকে কিন্তু সমুদ্র সৈকতে চান করতেও যাচ্চে আবার জগন্নাথদেবের দর্শনও করে আসছে কিছু দিন আগে রাম মন্দির উদ্বোধন হয়ে গেল রাম সীতার পুজো হয় সেখানে আবার এরামভাবে দেখতে গেলে কিন্তু কৃষ্ণের জন্যে মায়াপুর কিন্তু খুব বিখ্যাত আর বাবা ভোলানাথের কিন্তু কেদারনাথ বিখ্যাত আবার আমাদের এখানে যদি দেখতে যাস তালে কিন্তু তারকেশ্বর কলকাতায় খুব বিখ্যাত এবার দেখ আমি একটা অন্য ধর্মে চলে যাচ্ছি মুসলিমদের ওদের কিন্তু একটাই আরাধ্য দেব দেবী বলি দেবতা বলি সব কিছু সেটা কী না আল্লা ঠিক আছে এরা সবাই কিন্তু আল্লার পুজো করে মসজিদে গিয়ে ঠিক আছে এবারে এদের কিন্তু আমাদের যেমন কোনো কিছু একটা মনের আশা পূরণ হলে আমরা যেমন ভগবানের কাছে যেমন মানত চড়াই এরা কিন্তু এদের মনের বাসনার জন্যে কিন্তু মক্কা মদিনায় হজ করতে যায় ঠিক আছে আর একটা অন্য ধর্মে চলে আসি সেটা হলো খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদের কিন্তু গির্জায় গিয়ে এরা কিন্তু গডকে ডাকে এদের এই গড এদের আর অন্য কোনো দেব দেবী নেই এরা শুধু গডকেই ডাকে আর কী এরা বাইবেল গ্রন্থটাকে অবলম্বন করে ঠিক আছে আর এছাড়া বিভিন্ন জায়গায় বৌদ্ধ শিখ জৈন আরও অনেক ধরনের অনেক ধরনের